হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন কী দরকার

হ্যাঁ ওই তো হবে এখানে চলে আসুন মোটর গ্যারেজে এটা এই তো এটা এলসি মোটর গ্যারেজ আপনি চলে আসুন ও খুবই কম দামে পেয়ে যাবেন আপনি এখানে আসুন গাড়িটা নিয়ে চলে আসুন হ্যাঁ হ্যাঁ সবকিছু হয় এখানে নিয়ে আসুন আপনার গাড়ি পুরো চেটেপুটে মুছে একদম পুরো একদম ঠিকঠাক করে দেবো হ্যাঁ হ্যাঁ পুজোর সময় অফার চলছে ও বাইকের বডি বেশি পড়বে না ওরকম পাঁচ ছ হাজার টাকার মতো পড়বে ঠিক আছে আপনার যদি লাগে আপনি চলে আসবেন ঠিক আছে খুবই কম দামে কোনও চিন্তার কোনও ব্যাপার নেই আমরা খুব যত্ন সহকারে আপনার গাড়ি আমরা ঠিক করে ঝাল করে পুরো সব রেডি করে ফিট করে দিয়ে দেবো কোনোরকম সমস্যা হবে না ওই যে এসপি মোটর গ্যারেজ হুম আচ্ছা আচ্ছা ওই তো বললাম এসপি মোটর গ্যারেজে চলে আসবেন